আমি এখন আমন ধানের বীজ রোপণ করব আমি আজকেই বীজ ধান কিনে আনলাম পালারু কোম্পানি সার্টিফায়েড সীড আমরা ব্যবহার করি এই ধানটি বর্ষাকালে একটু ভালো ফলন দেয় আমরা এক আমরা তলা ফেলব আষাঢ় মাসের প্রথমের দিকেই এবং ধানটা রোয়া হবে শ্রাবণ মাসের প্রথমের দিকেই আমরা জমিটা ভালোভাবে তৈরি করে নেওয়ার পরে যে বীজতলাগুলো আমার জমিতে ফেলা ছিল প্রথমে সেই বীজতলাগুলোকে আমরা আঁটি বেঁধে জমিতে নিয়ে যাওয়ার চেষ্টা করব এর ফলে ওই আঁটিগুলোকে আবার মাঝখানে যদি কিছু কিছু লোক শোধন করতে পারে তাহলে আরও ভালো আমি ব্যক্তিগতভাবে প্রত্যেকটা ধানকে শোধন করে নিই জমিতে মূল জমিতে রোপণ করার আগে এইভাবে রোপণ কার্য আমি শেষ করি